পূর্ব মেদিনীপুর জেলার প্রধান পরিবহণ বিকল্পগুলি রাস্তা রেলপথ বিমানবন্দর জন পরিবহণ এইগুলি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী হলেও অনেক ক্ষেত্রে মানুষ বিপদেও পড়েছে কারণ সব রাস্তার মধ্যে কিছু কিছু রাস্তা এতটাই খারাপ যে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে না রেলপথে রেলপথের ব্যবস্থা ভালোই আছে কারণ সেখানে সেখানে রেল যাতায়াত হয় বিমানবন্দর ওখানে মানুষের অনেক সাশ্রয় হয় কারণ রেলপথে কম টাকা কম খরচের মধ্যে হয়ে যায় বিমানবন্দরেও জন পরিবহণ এখন অনেক বাড়ছে যেহেতু সেহেতু মানুষের আর্থিক অবস্থাও ঠিকঠাকভাবে হচ্ছে না কাজের অভাব এবং মানুষের টাকা এত টাকা নিয়ে রাস্তাঘাটে বেরোনো সবাই সবাইকে সবাই এখন এতটাই বিপজ্জনকভাবে হচ্ছে যে যে সাধারণ মানুষ অনেকটাই বিপদ বিপজ্জনক কারণ কারণ অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে অনেক কম টাকায় অনেক সাশ্রয় হচ্ছে জন জন পরিবহণ যত বাড়ছে তত যেমন টাকার সংখ্যার বাড়ছে তেমনই রেলপথের রেলপথের রেলপথ এবং রাস্তা রাস্তাঘাট এবং বাস বাস ট্রাম ট্রেন এতে এতে টাকার সংখ্যা কম এখানে টাকা যত কম পরিমাণে হচ্ছে তত মানুষের সুবিধা হচ্ছে সাইকেল এবং এখানে অনেকের সমস্যা হচ্ছে সাইকেল রিক্সা প্রাইভেট বাস এবং সিটি বাস নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এখানে যেমন অনেক কিছুই সমস্যা হচ্ছে সাইকেলে সাইকেলে মানুষ যেতে ঠিকঠাক হয়নি কারণ এখানে এত বাস লরি গাড়ি চার চাকার গাড়ির এত এত ডিমান্ড হয়ে গেছে সেখানে সাইকেল রিক্সা রিক্সাতে আর কেউ চড়ছে না রিক্সা সাইকেল রিক্সা রিক্সাতে না চড়লে অনেক মানুষের খাওয়া দাওয়ার অনেক টাকা পয়সা হচ্ছে না কারণ অনেক মানুষ রিক্সা চালিয়েও খাবার খায় তাদের এক বেলা ভাতের জন্য তাদেরকে রিক্সা চালাতে হয় এখন সেই জন্য বাস বড় বড় বাস ট্রাম ট্রেন হয়ে যাওয়ার ক্ষেত্রে রিক্সার ভালোমতো কোনো টাকার ইনকাম হচ্ছে না